ছোটো ব্যবসাগুলির মধ্যে একটি ব্যবসা হলো নার্সারি ব্যবসা এই নার্সারি ব্যবসা কেউ যদি শুরু করতে যায় খুব অল্প পুঁজির মাধ্যমে এই ব্যবসা করতে পারবে এখন মানুষ শৌখিন হয়েছে এবং মানুষ ফুল অনেক পছন্দ করে ডালিয়া চন্দমল্লিকা গাঁদা এই ধরনের গাছগুলো খুব বেশি দাম নয় অনেকটাই কম দামি এবং এই ধরনের গাছের একটা গাছ থেকে ডগা কেটে কেটে আট দশ বা কুড়ি পিস চারা করা সম্ভব এবং সেই চারাগুলো যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি ওষুধের মাধ্যমে এই গাছগুলো যদি বিক্রি করলে ভালো লাভজনক ছোটো ব্যবসা হিসাবে এটা কিন্তু একটা বিশেষ ব্যবসা এবং এই ব্যবসায় খুব বেশি পুঁজি লাগে না